প্রথমবার যখন আমি রান্না করতে যাই বা প্রথমবার কোনও কিছু রান্না করি তখন আমি বলতে গেলে কিছুই জানতাম না সেইরকম কিন্তু রান্না করতে করতে চেষ্টা করতে করতে তারপর রান্না শিখেছি আমি আমার তখন বেশিরভাগ সময়ে মাকে ফোন করে জিজ্ঞেস করতাম যে এটা কেমন করে করতে হবে ওটা কেমন করে করতে হবে মা প্রায়ই আমাকে বলে দিত তারপর এখন ইউটিউব ইউটিউবে রেসিপি দেখে তো অনেক কিছুই করা যায় তারপর এখনকার দিনে যদি কিছু নতুন কিছু বানানো হয় বা নতুন কিছু বানাতে চাই তখন কিন্তু ইউটিউব রেসিপি দেখে তারপরে বানাই